বায়োগ্যাস প্লান্টে সুবিধা আচে এবং সমস্ত ক্ষেত্রেই মানুষের ঠিকঠাক মানুষকে আরও সাহায্য করে বায়োগ্যাস প্লান্ট থাকার জন্যে এই সমস্ত সুবিধা হয়েছে